আমি আসানসোল থেকে বর্ধমানে যাওয়ার জন্য রাত্রি এগারোটার সময় একটা ওলা ক্যাব বুক করেছিলাম এবং সেই ক্যাবটা আমাকে অনেক সুরক্ষিতভাবে আমার বাড়ি পৌঁছে দিয়ে গেছে তাই আমি সেই ড্রাইভারকে আমি পাঁচ রেটিং দিয়ে ফিডব্যাক দিতে চাই